গ্রামাঞ্চলের কৃষকরা আগেকার দিনে নিজেদের প্রয়োজনীয়র জন্যই চাষাবাদ করলেও বর্তমানে এই জন্য তাদের সংসার চলে না তাই তারা বাণিজ্যিকভাবে বিভিন্ন চাষাবাদ করতে উদ্যোগী হন এই সমস্ত চাষাবাদ করতে গিয়ে ক্ষুদ্র চাষিরা বিভিন্ন সমস্যার সমুক্ষীন হয়ে থাকেন এই সমস্যারগুলো কথাগুলো বলতে গেলে আমাদের প্রথমেই বলতে হবে আর্থিক সহায়তা তারা যথেষ্ট আর্থিকভাবে সচেষ্ট না হওয়ার ফলে তারা সময়ে বীজ রোপণ করতে পারেন না তাছাড়া চাষ দেওয়া এবং বিভিন্ন কাজকর্মের জন্য অনেক অর্থের দরকার হয় কিন্তু ছোটো ছোটো ক্ষুদ্র কৃষকগুলো তারা আর্থিকভাবে অত সচেষ্ট না হওয়ায় ফলে তারা এই কাজটি সময়ে করতে পারে না তাই তারা বাজারের থেকে অনেক পিছিয়ে পড়েন এছাড়াও বর্তমান যুগে আবহাওয়ার বিভিন্ন পরিবর্তন ঘটেছে আগেকার দিনে আবহাওয়া খুব সুন্দর থাকলেও বত্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে জলবায়ুর ব্যাপকভাবে পরিবর্তন ঘটছে তাই অসময়ে বৃষ্টি অসমে গরম পড়ার জন্য আমাদের ক্ষুদ্র চাষিদের বিভিন্ন সমস্যার সমুখীন হতে হয় এছাড়াও গ্রামের মানুষদের ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা সঠিকভাবে পৌঁছায় না তারা বর্তমানেও অনেক পুরোনো পদ্ধতিতে চাষাবাদ করে থাকেন কারণ তারা জানেই না নতুন পদ্ধতিতে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে বর্তমানে কীভাবে অনেক বাজারজাত পণ্য উৎপাদন করা যায় তাই এক্ষেত্তেও তাদের সমস্যার সমুখীন হতে হচ্ছে তাছাড়া ক্ষুদ্র কৃষকদের প্রশিক্ষণ বা সহায়তা করার জন্যও গ্রামের বিভিন্ন প্রশাসনের সহায়তা পাওয়া যায় না তারা সঠিক সময়ে কৃষকদের সহায়তা করেন না ফলে কৃষকরা ঠিকঠাকভাবে চাষাবাদ করতে সম সমস্যার সমুখীন হন